জলপাইগুড়ি জেলায় পালিত প্রধান সাংস্কৃতিক উৎসবগুলি হলো যেমন দীপাবলি হোলি এই যে দুর্গা পুজো ও ইত্যাদি এই এই উৎসবগুলিতে হচ্ছে ওখানে সবাই খুব আনন্দ পায় অনেক আনন্দ পায় ছুটে ওই উৎসবগুলিতে ছুটি পায় তাই ও তাই ওরা অনেক আনন্দও করে সবাই পরিবারের সবাই একসাথে ঘুরতে যায় একসাথে ঘুরতে যায় ঘুরতে যায় খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করেন অনেক নতুন নতুন জা অনেক নতুন নতুন ড্রেস পরে অনেক নতুন নতুন জামা পরে সবাই একসাথে ঘুরতে যায় অনেক আনন্দ করে ওরাও হচ্ছে ওরাও দুর্গা পুজোতে যে পাঁচ দিন ছুটি পায় ওরাও ওই পাঁচ দিন পরিবারের সকলের সাথে বন্ধু বান্ধবদের সাতে আত্মীয় স্বজনদের সাতে অনেক আনন্দ করে বেড়ায় আনন্দ করে আনন্দ করে বেড়ায় এবং স দীপাবলি ইন দীপাবলিতেও সবাই একসাথে প্রদীপ জ্বালায় পুজো পুজো হয় হোলিতে সবাই একসাথে রঙ মাখে সবাই এক সাথে রঙ মাখে রঙ মাখিয়ে আনন্দ করে পরিবারের সবা সবাইকে রঙ মাখায়